অনুসরণ করলে শুধুমাত্র শরীর নয় মনও ভালো থাকে আমাদের আদ্রয়ণ ভারসাম্য বজায় থাকে যেমন আমাদের চক্রসরণ করলে আমাদের মেরুদন্ড যে হাড়গুলো আছে সেগুলো শচাল থাকে সেগুলো শক্তিশালী হয় এমনকি আমাদের যে তাল গাছ বলে যে ব্যায়ামটা আছে অনেকে খললে সেগুলো মেরুদন্ডর উপরে যে পেশিটা থাকে স্টেট করার জন্য ওই ব্যায়ামটা করা হয় ব্যায়ামটা করলে আমাদের মস্তিষ্কর উপরে যে চাপ টা থাকে রক্তর চাপ সেটাও বেড়ে যায় বেড়ে যাওয়ার পরে সেগুলো যখন ব্যায়ামটা করার পরে সেগুলো একটা শান্ত শরীরটা খুব সুন্দর লাগে শরীরটার উপরে মনে হয় যেন যেমন ক্লান্তি দূর হয় এই রকম ধরনের ব্যায়াম আছে তারপরে তোমার যে আর ঋষিরাও করে